হ্যাঁ কিরে কী খবর চিন্তে পারছিস তো হ্যাঁ বল কলেজের খবর তুই তো কলেজ টলেজে আসছিস না তুই তো কোনো কিছু করছিস না কী তোর এক্সাম কেমন হয়েছিলো তোর এর আগে এক্সামটা দিলি তো হ্যাঁ তোর তো অনার্স আছে আমার তো পাস কোর্স আছে আমার আচ্ছা হ্যাঁ বল হ্যাঁ হ্যাঁ বল না কোনো ব্যাপার না বল কী জানতে চাস তুই আমি তো হয়ে গেছি কিন্তু তোরই তো খবর নেই

আচ্ছা তুই এই বিষয় নিয়ে তো এ তোকে একটু কলেজে আসতে হবে তার জন্য এই ডিগ্রির জন্য তো তোকে কলেজে আসতে হবে কারণ কি তুই তো কনভার্ট করবি অনেক কটা কোর্সও আছে তুই কোনটা কী করতে চাস বল মানে তুই পাস কোর্স না অপা পাস কোর্স না পাস কোর্স না অনার্সে তুই নিবি তুই অনার্স নিবি কীসে এ এডুকেশান না হি এডুকেশান না হিস্ট্রিতে নিবি হ্যাঁ কম্পিউটার নিলেও বেস্ট হয় ও সে ভালো সাবজেক্ট আর কি হ্যাঁ তুই ওটাই নিয়ে নে কিন্তু ব্যাপারটা হচ্ছে তুই তো কলেজে আসিস না তুই আই কলেজে হুম হুম হুম ঠিক আছে কোনো ব্যাপার না তুই আয় এসে দেখা কর সব হয়ে যাবে অসুবিধা নেই ঠিক আছে হ্যাঁ